ছোটবেলার প্রিয় স্মৃতি একটাই আমার ভালো মনে আছে যে প্রথম যখন আমি ইস্কুলে ক্লাস ফাইভে ভর্তি হই এবং প্রথম বাবার সঙ্গে ইস্কুলে যাই এবং সেই ইস্কুলের স্মৃতি আজ আমার বন্ধুরা সব অনেকেই অনেকে হয়তো ইহকালে বেঁচে নেই তবে তাদের সঙ্গে অনেক বেশ আনন্দ হয়েছে এবং মাস্টারমশাই আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছিলেন এবং কীভাবে বসতে হবে কীভাবে ইয়ে বলে ড্রেসগুলো কীভাবে আর আমাদের এক মাস্টারমশাই হাতওয়ালা উনি কোনো সময় হাত কাটা পরে তুমি হাত কাটা পরে আসবে না কাল থেকে যেন ফুল হাতা জামা পরে দেখি এই স্মৃতিগুলো আর বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে বেশ মেলামেশা তাদের নাম বলা ইয়ে বলা এগুলো থেকে আমার একটা হ্যাঁ বিরাট আমাকে পরবর্তীকালে এগুলো আমাকে বিশেষভাবে আমাকে অনেক কিছু কি বলবো সেই ইয়ে অভ্যাসগুলো তৈরি করেছে অভ্যাসগুলো আজ পর্যন্ত আমি সেই অভ্যাসগুলো রেখেছি এবং সেই অভ্যাসগুলো থেকে আমি সরে যায় নি এবং তারপরে কীভাবে আচরণ করবে কীভাবে এই ছোটোবেলায় একবার বলে দিয়েছিলো মাস্টারমশাই সেইগুলো মোটামুটি যতটা পেরেছি বজায় রেখেছি এখনো পর্যন্ত সেইভাবেই চালাচ্ছি